হ্যালো নমস্কার দাদা আমরা একটা আপনার এটা হোটেল তো হোটেল সমিতি ও হোটেল গিরিশ আচ্ছা আচ্ছা বলছি কি আপনার এখানে বাস বাস পার্টির বিয়ে হয় মানে থাকার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি কি আমার ধরুন সত্তর জনের মতো ইয়ে আছে লোক আছে ঠিক আছে তো ওদের পুরো ব্যবস্থা আপনার এখানে কি করা যাবে আর ও ও ও আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই হলো বলছি আপনার বা বাস তো উপরে যাবে না ওখান থেকে আপনাদের গাড়ি পার্সোনাল আমাদের কি ই ই করা কিছু করা যাবে হ্যাঁ তো ওগুলো কি আপনারা করে দেবেন কি তাহলে একটা প্যাকেজের মতো ব্যবস্থা করে দিন আমাদের হ্যাঁ আমরা না আমরা যাব একদম কনফার্ম আপনাকে অ্যাডভান্স করে দেবো আপনি সেই পা প্যাকেজটা বলুন

হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া থেকে শুরু করে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এক একটু কনফার্ম করে নেবেন দাদা